আমার এলাকায় স্টিমের প্রভাব অনেকটাই বেশি যেমন মূল পাতা ফল ফুল কাঠ সবই অত্যন্ত প্রয়োজনীয় যেমন গাছের মূল থেকে অনেক গাছ লাগানো হয় ফুল থেকে আমরা পুজো করি ফল আমাদের ডেলি খাওয়াতেও কাজে খেতেও কাজে লাগে আবার পুজোতেও কাজে লাগে কাঠ আমাদের আসবাবপত্র জিনিস তৈরি করতেও কাজে লাগে পুজোতেও কাজে লাগে এবং কোনো দোকানে দোকান ব্যবসা চালু করার জন্য আমাদের কাঠের আসবাপত্র জিনিসেরও দরকার হয় আবার অনেক প্রচন্ড গাছ থাকার জন্য রোদ থেকে বাঁচার অনেকটাই শান্তি হয় এই জন্য এর চাহিদা অনেকটাই বেশি